আমি আমার গ্রামের সম্প্রদায়ের বাইরে ভ্রমণ করার সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছি যেমন আমি আমার গ্রামে যেরকমভাবে এ চলতে পারি বাইরে গিয়ে সেরকমভাবে চলতে পারি না বা মানুষজনদের সাথে সেরকমভাবে মি মিশে মানুষ বাইরের মানুষজন আমার সাথে সেরকমভাবে মিশে না তো সেক্ষেত্রে আমি যখন বাইরে যাই কোথাও আও যখন ঘুরতে বেরোই তখন আমি আমার বাড়ির সাথে বেরোলে ফ্যামিলির সবার সাথে বেরোলে সেই দিক থেকে এ এরকম একটা সমস্যার সম্মুখীন হয় যে যাতায়াতের সময় যদি আমার সং আমার পরিবারের সঙ্গে বা আমার সঙ্গে যদি অন্য কোনো ও আরও কেউ থেকে থাকে তারা যদি আমাদের সাথে ঠিক মতনভাবে না মেশে যদি তারা আমাদের উপর হিংসে করে সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হয়ে থাকে যেহেতু সেখানে আমি নতুন যাচ্ছি সেই নতুন এলাকায় নতুনজন মানুষজন যেন আমার সাথে মিশে যায় বা আমার সাথে সঠিকভাবে কথাবার্তা বলে সেক্ষেত্রে সুবিধা রয়েছে কিন্তু তারা যদি ঘুরে আমাদের উপর হিংসে করে সেক্ষেত্রে অনেক রকম সমস্যার মুখোমুখি পড়তে হয় আমাদেরকে